হাঁ বলো হ্যাঁ আমি ধো আমি ধরেছি ফোন এখন তো মালের খুব আমদানি কম বুঝতে পারছেন তা মালের একটু দামটা বেড়েছে কারণ চারিদিকে বর্ষা বৃষ্টিতে এই যেমন ধরুন লেবু লঙ্কা লঙ্কাটা তো একদম বর্ষা হলে লঙ্কা গাছ তো বুঝতে পারছেন মারা যায় লঙ্কা এখন মোটামুটি আপনার দুশো টাকা কেজি আর লেবু এখন গরম তো লেবু কি টার দাম এখন হাই তবে আপনারা আপনাদের তো আমাদের কেনার ওপরে ডিসকাউন্ট না দিলে আপনারা ব্যবসা কী করে করবেন এবার আপনি আসুন আসলে পরে আমি যতোটা পারি আপনার থেকে কমিয়ে নেওয়ার চিন্তা করছি কেন আপনি আমার বারো মাসের খরিদ্দার তো তা আসুন এসে আগে দেখা যাক যতোটা পারি কেন আপনি তো বরাবর নেন না তার জন্য আপনাকে তো ছাড়তে পারছি না না এবার আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসুন

কখন আসছেন ও ঠিক আছে আমি বিকালবেলা থাকবো কেন বিকেলবেলায় আমাদের ওই যে থাকে আমাদের দোকানে আলাদা ছেলে থাকে তো ওকে মাইনে দেওয়া ছেলে ও তো জানে না আমি থাকলে আপনাকে চিনি ও দিতে হবে না ঠিক ভালোই হবে আপনি আসলে তা আসুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যা যা নিয়েছেন মোটামোটি ধরুন আপনার বিল যা হয়েছে আপনি মিটিয়ে দিয়েছেন আচ্ছা আমি মাল আপনি আসতে পারছেন না আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে রাখছি হ্যাঁ